শখ হিসেবে বাগান করাকে আমি আমার প্রেরণা ভেবে নিয়েছি কারণ এই প্রেরণার মধ্যে এই প্রেরণা বলতে আমার ছোট ছোট গাছ লাগাতে খুবই ভালো লাগে কারণ এর মধ্যে ফুলের গাছ বা ফলের গাছ নানা রকম ফুল ও ফল নানা কালার বা নানা রকমের ফুল ফল থাকে তার ফলে যেই টাইমে যেই ফুল হয় খুবই দেখতে সুন্দর লাগে এবং কোন কোন গাছে যখন ফল পাকে বা সেই সুস্বাদু ফল খুবই ভালো খেতে হয় বা ফুলের বাগানে যখন সব সময় ফুল বা অন্যান্য কালারিং বা অন্যান্য কালারে ফুল থাকে তখন সেটি দেখতে খুবই সুন্দর দেখায় তার জন্য আমি আমার শখ হিসাবে বাগান করাকে বেছে নিয়েছি এবং আমার বাগান করতেই খুব ভালো লাগে